হ্যালো এই কালীতলায় বাড়ি বলছি সিম পাওয়া যাবে ও কী কী সিম আছে

আচ্ছা তাহলে আমি আমি নেব এক

এটা কি ওই ডেলিভারিটা কি পরে দেওয়া যাবে বাড়ি এসে দেরি হবে এই একটু এই এক্ষুনি হলে ভালো হয় কিন্তু এখন কি নেই কাছে

আর একটু তাড়াতাড়ি হলে ভালো হতো

হ্যাঁ হুম ঠিক আছে